রান্নাঘর রান্না আমার খুব পছন্দের একটা জিনিস যেখানে আমি সকাল দুপুর রাত তিন বেলায় আমাকে রান্নাঘরে থাকতে হয় সেখানে সকালের টিফিন কিংবা আমার মেয়েরা আমার স্বামী খেতেও পছন্দ করেন সেখানে আমার রান্নাঘরে থাকতেই হয় অনেক কিছুই রান্না করতে হয় যেমন সকালে রুটি তরকারি এ রকম ধরনের পছন্দের জলখাবার কিংবা দুপুরের লাঞ্চটাও দু তিন ভাগে করতে হয় তা ছাড়া যেমন লোক কুটুম্ব এসে পড়লেও আমাকে অনেক কিছুই করতে হয় থাকতে হয় যেমন এই রান্নাঘরের এমনি আমার রান্নাঘরটা খুবই সাজানো গোছানো সব সময় সেটা করতেই পছন্দ করি গুছিয়ে রাখারও চেষ্টা করি যেখানে যেমন সবাই এসে দেখে সেটাকে ভালো বলে কিংবা কিংবা যেমন আমার রান্নাঘরে ই যেমন ইন্ডাকশন কিংবা মানে কী বলব গ্যাস সেই সেই সব জিনিসগুলোকে সেই ভাবে রাখা সুন্দর করে রাখা গুছিয়ে এই রকম ধরনের এগুলো আমার খুবই পছন্দের যেমন রান্নাঘরটা আমার যেমন বাসনপত্র সমস্ত একটা সাইডে সুন্দর করে গুছিয়ে রাখা থাকে কিংবা গ্যাসটা একটা সাইডে সুন্দর করে রাখা থাকে কিংবা গ্যাসটা ঢেকে যেমন রান্না হয়ে যাওয়ার পরে পরিষ্কার করে গুছিয়ে ঢেকে রাখি তার পর এই যেমন জিনিসগুলো যেমন পরিষ্কার থাকে রান্না ঘর রান্না করার পরে মুছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি যেমন ঘরে আমার যেমন রান্নাঘরেই আমার ফ্রিজের ফ্রিজ আছে ফ্রিজটার ভিতরে সব সময়ই আমি সবজি দুধ মাছ এগুলো আমার সব রাখা হয় যেমন ফ্রিজ আমি সারা বছরই আমার চলে কোনো সময়ই অফ করা হয় না সেইগুলোও সুন্দর করে এই কুটে বেছে রান্না করতে সময় সময়টা লাগে তা ছাড়াও এই ফ্রিজে যেমন সুন্দর যে যে সব জিনিসগুলো রাখা হয় সেগুলো পরিপাটি করেই রাখা হয় যেমন কোনো জিনিস ফ্রিজে না ঢেকে রাখা হয় না সেটাকে সব কিছু কার্টন মানে বক্সে করে ভরেই সুন্দর করে রাখা হয় সবজিগুলো যেমন বাস্কেটে সাজিয়ে রাখা হয় যে দুধ মিল্ক বলুন কিংবা ডিম এই রকম ধরনের সব জিনিসই ও রকম সুন্দর করে রাখা হয় এই এই এই এই রকম ধরনের রান্নাঘরে যেমন লোকজন আসলে যেমন একটুখানি জিনিসে তো হয় না তখন অনেকটাই জিনিস আমাদেরকে ক্যারি করে রাখতে হয় এই রকম সুন্দর গুছিয়ে রাখার বিষয়টা দেখা দেখা কিংবা সেগুলো তৈরি করা এগুলো করতেই হয় আমার যেমন আমার মেয়ে যেমন ও ও করে আমিও যেমন শুধু আমি করি তাই না মেয়েরাও করে এই এই সব এই রকম ধরেন সন্ধেবেলা টিফিন টিফিনটা করতে ও ওরা হেল্প করে কিংবা আমিও থাকি মেয়েও থাকে দুজনে মিলে করি এই এই রকমভাবে গুছিয়ে করাটা করতে হয় তা ছাড়াও আমি রান্না ছাড়াও আমাকে অন্য অন্য যেন অন্য কাজও করি সে সবগুলোকেও নজর রাখতে হয় এই এইভাবে রান্নাঘরটা অ্যাকচুয়াল গোছানো পরিপাটি করা এই এ সবগুলো দেখার দেখা একটা মেয়ের ক্ষেত্রে খুবই জরুরি এ যেমন রান্নাটা এমনই একটা জিনিস রান্না ছাড়া মানুষ থাকতে পারে না থাকা যায়ও না এগুলো কী বলব মানে মানুষের সমস্ত কিছুই তৈরি হয় খাওয়ার খাওয়ার থেকেই সে ক্ষেত্রে খা খাবারটা খুব প্রয়োজনীয় জিনিস সেই জন্য রান্নাঘরটা খুবই মানে এমার্জেন্সি বলতে পারেন কিংবা খুব দরকারি জিনিস এই এই রকম ভাবেই কন্টিনিউ করা যায় কিংবা রান্না রান্না রান্না করতে করতে আরও দেখা যাচ্ছে এক রকম রান্না করছি করতে করতে আরও আর একটা জিনিস হয়তো মাথায় এসে গেল সেটা করলাম রান্নারই বহু অনেক রকম আইটেম থাকে যেগুলো ধরুন আমরা হয়তো অল্প করি কিন্তু এটাকে খুব অনেক রকম ভাগে করলাম অল্প অল্পই করলাম অনেক রকম ভাগে করলাম এই এই এই ভাবেই রান্নাঘরে আমাদের সময় কেটে যায় সকালে ধর দেখা যাচ্ছে চার তিন রকম করলাম কী চার রকম করলাম এগুলো করতে করতেই সময় চলে যায় তার পরেই আবার সেগুলোকে দেখা যাচ্ছে খাওয়ানো ধোয়ানো করতে করতেই আবার দুপুরে লাঞ্চের টাইম লাঞ্চের আবার লাঞ্চ করার জন্য আবার সেগুলো তৈরি করতে হয় এই ভাবে মানুষের রান্নাঘরে সময় কেটে যায় মানে এই এই ভাবেই চলতে থাকে সারা দিনই যেমন রাতেও ও রকম রাতেও আমাদের যেহেতু টিফিন রাত্রের ডিনারটা রাত্রের খাওয়াটা যেমন রুটি তরকারি সবজি এ রকম হয়তো দুভাগে সবজি হলো রুটি হল এই ভাবেই চলে যায় এই এই ভাবেই